আমাদের মাতৃভাষা বাংলা এই বাংলা ভাষা জন্য ঊনিশশো একাত্তর খ্রিস্টাব্দে একটি দেশ ভাষা বাংলা ভাষার সম্মান পায় এই বাংলা ভাষার জন্য একুশে ফেব্রুয়ারি ভাষা দিবস হিসেবে পালিত হয় আমাদের বাংলা মাতৃভাষা বাংলা ভাষা থেকে শুরু করে পড়াশুনো লেখা সবকিছুই খুব সুন্দর বাংলায় কবিতা গান ইত্যাদিও সবাই খুব সহজে শিখতে পারে বাংলা হল একটি আকর্ষণীয় ভাষা যা এখন ভারতের দ্বিতীয়তম স্থান অধিকার করে আছে এই জন্য সবাই বাংলা কম বেশি হলেও সবাই জানে সব জায়গায় বাংলা অল্প হলেও প্রচলিত আছে তার সঙ্গে বিভিন্ন ভাষাও আছে কিন্তু বাংলা হল একটি আকর্ষণীয় ভাষা যা আমাদের বলতে ও লিখতে বা কাউকে বোঝাতে সুবিধা হয়